হ্যাঁ আমি বাড়ির বাইরে ছবি আঁকি আমাদের এখানে একটা ঝিল পাড় আছে সেই ঝিল পাড়ে বসে আমি সেটার প্রাকৃতিক সৌন্দর্য্যের ছবি আঁকার চেষ্টা করি এবং যতটা পারি সেরকম ভাবেই চেষ্টা করি যতটা হয় জায়গাটা খুবই সুন্দর দেখতে লাইফ পেইন্টিং খুবই আমার কাছে কঠিন মনে হয় কারণ এটা সবার পক্ষে সম্ভব নয় আমার পক্ষেও নয় আমি শুধু চেষ্টা করি যতটা সম্ভব কিন্তু সেরকমভাবে হয় হয়ে ওঠে না ভালো